হ্যাঁ আমি এমন একজনকে চিনি যে খেলাধুলোকে পছন্দ করে আমার একজন খুবই কাছের বন্ধু সে পড়াশোনার সঙ্গে সঙ্গে তার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট সে খুবই খেলতে ভালোবাসতো এবং সে ভবিষ্যতে সেটা সে তার পেশা হিসেবেও খেলাটাকে দেখতে চায় তো এখন সে পড়াশোনার পাশাপাশি খেলাটাকেও ভালোভাবেই চালিয়ে যাচ্ছে কোচিং ক্রিকেটের কোচিংও করছে আর হচ্ছে আর আমাদের স্কুলে যখন খেলা হতো ক্রিকেট খেলা তখন সে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতো এবং সে জিতেও আসতো আর স্কুলে আমাদের স্কুলে অনেক ধরনেরই খেলা হয় যেখানে আমরা সবাই অংশগ্রহণ করি তার মধ্যে আছে ক্রিকেট আছে মিউজিক্যাল চেয়ার আর ফুটবল আছে কাবাডি আরও ইত্যাদি অনেক খেলাই আছে খেলাতে সবাই অংশগ্রহণ করতাম আর এর মধ্যে হচ্ছে আমার সবথেকে প্রিয় খেলা হলো আছে দৌড় দৌড় খেলায় আমি অংশগ্রহণ করতাম এবং অনেকেই অংশগ্রহণ করতো আর খেলাগুলি খুবই ভালোই ছিলো